আমি আপনার সংস্থাকে জানাতে বাধ্য হচ্ছি যে আজ সকাল নটায় সুইগিতে এক প্লেট চিলি চিকেন এক প্লেট চাওমিন দুই লিটার লিমকা এবং দশ পিস মিষ্টির অর্ডার দিয়েছিলাম যেটা দুপুর একটার সময় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু এখনও ঘড়িতে দুটো বেজে যাওয়ার পরও কোনও খাবার এসে পৌঁছোয়নি তাই দয়া করে আমার এই খাবারের অর্ডারটি বাতিল করে আমার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন